আমি কাজের থেকে বাড়ি ফেরার পথে দেখি যে একটা কুকুর ছানা বৃষ্টির মধ্যে ভিজছে তাই আমি তাকে বাড়িতে নিয়ে আসি ও তার ভালোভাবে দেখাশোনা করি কুকুরটা আমার খুব প্রিয় আমার কুকুর খুব পছন্দের তাই আমি কুকুরটিকে নিয়ে এসেছিলাম সে আমার সাথে বেশীরভাগ সময়ই কাটায় সে আমার বাড়ি পাহারা দেয় অনায়াসে কেউ আমার বাড়ীতে ঢুকতে পারে না